আমি যখন গ্রামের বাড়িতে যেতাম তখন দেখতাম গ্রামে সবাই গরু ছাগল ইত্যাদি পশু পুষত এবং যখন সেই সমস্ত পশুরা গর্ভবতী হতো তখন তাদের বিভিন্ন পুষ্টি জাতীয় খাদ্য দেওয়া হতো যাতে তাদের থেকে ভালো সন্তান লাভ করা যায় এই সমস্ত পুষ্টিকর খাদ্য দিলেই ভালো জাত পশু পাওয়া যেত